হ্যালো হ্যাঁ শৈলী দিদি বলছেন হ্যাঁ কোথায় আছেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই সামনে একটু এগিয়ে আসুন এগিয়ে এসে দেখুন একটা মন্দির আছে ওই মন্দিরটার বাঁদিকে রেখে একটু এগিয়ে আসুন এগিয়ে এসে দেখুন ডানদিকে একটা গলি ঢুকেছে হ্যাঁ ওই রাস্তাতে এগিয়ে আসুন ঠিক আছে ওই দিকে এগিয়ে এসে আপনি দেখুন টু বিএ একটা ফ্ল্যাট বাড়ি আছে দেখুন বড় একটা বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে আসুন ওই যে আমি আমার পাশে তার পাশের ফ্ল্যাটটা আমার আমি হ্যাঁ আমি নিচে নেমে ওয়েট করছি আপনি আসুন ঠিক আছে ঠিক আছে ওকে